হ্যাঁ লুকিয়ে আড়াল থেকে পাখি দেখার চেষ্টা করেছি সুন্দরবনে একবার বেড়াতে গিয়েছিলাম তো সুন্দরবনে বেড়াতে গিয়ে সেখানে জঙ্গলে খুবই পাখি আর নদীর ধারে গেলে নদীর চরে দেখা দেখা যায় বক বকের দেখা মেলে তো আমি বকে দেখা বলতে একবার জল থেকে কুমির একটা গল্প হচ্ছে সেটা হলো জলে কুমির মানে খাবারেতে রৌদ্রে শুয়ে আছে আর পাখি সেটা নিজের দেখছি বকটা দেখছি মাছ ধরার জন্য নোদে চড়ে আছে এবার অমিকটা খুব শিকার করা মানে শিকার করছে সেটা ওই বকটাকে আমি ওটাকে দেখালাম লুকিয়ে লুকিয়ে দেখবো যে এটাকে ঠিক ধরতে পারে বুদ্ধিটা আর বেশি আছে তো লুকিয়ে লুকিয়ে যখন দেখছি বকটা নিজেরতে শিকার জলের দিকে তাকিয়ে আছে কুমিরও আস্তে আস্তে বকটাকে ধরার জন্য সেও মানে না কে বুঝতে দেবে না বলে না বছর মানে পড়ে আছে ওখানে আস্তে আস্তে যখন বকের কাছে গেলো তখন দেখি প্রবাসী বকটা সত্যিই তার লক্ষ্যটা এতটাই যে যে সেই কুমিরের চোখ থেকে নিজেকে বাঁচিয়ে নিল এরকম পাখির দেখার সৌভাগ্য হবে একমাত্র সুন্দরবন সুন্দরবনের নদীর চরের পাখি নদীর বিভিন্ন প্রজাতির পাখি ওখানে আর শীত মৌসুমে একটা পাখির বাইরের থেকে একটা পাখির চাপ খুব থাকে ঠান্ডার সময় গেলে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাশ হ্যাঁ আবার এমনও দেখেছি আমার জীবনে মানুষের পাখির সাথে এতটাই কাজ নিবিড় সম্পর্ক হতে সেটাও আমাদের এখানে উত্তর দিনাজপুর এখানেই আছে এমন একজন রোজ সকালে উনি ডাকলে কাক মানে কাক তোুব একদ দেখা যায় না বললেও চলে তবু ওনার বাড়িতে মানে অনেক কাক খাওয়ার জন্য আসে মানে একদম পোষা পাখি যাকে বলে এক কথায় পোষ বানিয়ে ফেলার মতো ত উনি যার সকালে একটা নির্দিষ্ট টাইমে খাবারটা যখন দেওয়া দেয় তখন দেখেছি অন্ত পনেরো থেকে কুড়িটা কাক ওনার থেকে খাবারগুলো নিয়ে যায় একদম হাত থেকে নেওয়ার মতো সেটাকেও আমি দেখেছি অনুভূতি করেছি তো এই যে ঐতিহ্য পাখি আর মানুষের সাথে যে ঐতিহ্য ওই ওনাকে দেখলেই সেটা বওয়া যায়